হ্যাঁ বলছি এই তো একটু বাইরে থেকে আসছি তুই কোথায় ও আচ্ছা তাহলে আমিও তো কাজ খুঁজছিলাম আমারও একটা খুবই কাজের দরকার তাহলে শুনছিলাম ওই কলকাতাতে একটা কাজ রয়েছে সেইখানে যাবি কি হ্যাঁ ওটা জানছিলাম হুম যে ওরা থাকাটা দেবে খাওয়াটা নিজেদের আর দিন পিছু পাঁচশো টাকা করে দেবে বলছিল আর আট ঘণ্টা করে সকালে ডিউটি সকাল থেকে আর কি আটটার থেকে ডিউটি আট ঘণ্টা করে হবে এবারে মেইন কথা হচ্ছে হ্যাঁ সেখানে গিয়ে কিন্তু থাকতে হবে আর ওটা কন্ট্রাকচুয়াল যেহেতু সেহেতু এক মাসের মত ওখানে গিয়ে থাকতে হতে পারে কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়াটা নিজের তো ওই কোম্পানিতে যখন কাজ করবে তখন কোম্পানি সকালবেলা আর দুপুরের খাবারটা দেবে এবারে রাত্রেরটা মনে হয় নিজেদের ওটা ঠিকভাবে জেনে নেব আর থাকা দেবে কোম্পানি থেকে হুম এবারে ওখানে ওই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আর কি ওই জন্য না আমিও যাব ভাবছিলাম এবারে আমাকে বলল কিছু ছেলে দেখতে তারপর তোরাই তো ফোন করলি তাহলে দেখ তুই যাস তো

হ্যাঁ ওটা না ওটা তো আমাদের নিজেদের খরচায় যেতে হবে এবারে ওখান থেকে নামার পর হ্যাঁ এবারে বা ওই স্টেশন থেকে কোম্পানি এবারে কোম্পানি গাড়ি পাঠিয়ে নিয়ে যাবে আর কি এবারে সেখানে গিয়ে থাকার ওটা এক মাসের কন্ট্রাক্ট এক মাস থাকতেই হবে এবার তুমি যদি তার থেকে বেশী দিন থাকতে চাও থাকতে পারো কম দিন এবার তার আগে চলে এলে চলে আসা হ্যাঁ না ওই বলছিল আর কি এক সপ্তাহের মধ্যে আর কি জানাতে আমাকে বলছিল এক সপ্তাহের মধ্যে যদি হয় তো বলিস তার তের তার মধ্যে যদি তোর কোনো কাজ থাকে তাহলে হবেনা যদি এক সপ্তাহের মধ্যে হয় তো জানাস হ্যাঁ ওই তিন দিনের মধ্যে তাহলে জানাস আমাকে এক সপ্তাহের মধ্যে আমাকে জানাতে বলেছে তাহলে তারপরেই যাবে আর কি আর ওখানে কাজ হচ্ছে কিন্তু সকাল আটটা থেকে কাজে যেতে হবে আট ঘণ্টা কাজ এবার তাহলে তুই যদি আরো কোন কাউকে যদি পাস তবু জানাস যত বেশী হবে আর কি বলেছিল তাহলে জানাবি হ্যাঁ তবে তুই দেখ না চার পাঁচজন যদি পাস আর তবে এটা দেখবি বলে দিবি যে এক মাসের মতো কিন্তু সেখানে গিয়ে থাকতে হবে চলে আসলে চলবে না এক মাস থাকতেই হবে এবার তার থেকে বেশী দিন থাকতে চাইলে পারবে তা নাহলে চলে আসতে হবে ঠিক আছে তাহলে